নিম্নলিখিত গাড়িগুলির নাম হলো বুগাটি স্করপিও বোলেরো হায়াবুসা ফেরারি মারুতি সুজুকি টাটা সুমো ইকো মহেন্দ্র পাঞ্চ মহেন্দ্র থার সিডান ল্যাম্বরগিনি ইত্যাদি ইত্যাদি